আমি বই পড়তে অনেক ভালোবাসি সেই জন্য আমি নানা ধরনের বই পড়ে থাকি সেই যেমন হচ্ছে ইসলামিক বই কিংবা অন্যান্য গল্পের বই ভূতের বই আমি প্রথম যখন একটা ইসলামিক বই পড়েছিলাম আমার তো অত মনোযোগ ছিল না কিন্তু যখন বইটা পড়ি পড়েছিলাম তখন আমার সত্যি খুব খুবই ভালো লেগেছিল বইটা পড়তে আর বইটা যখন পড়ছিলাম আমার অনেক ভালো লেগেছিল আমি এমনকি বইটা আমি দু দিনে বইটা শেষ করে দিয়েছি সেই বইটিতে আমার পুরোপুরিভাবে মন পরিবর্তন করে দিয়েছিল বইটি সত্যি অনেক সুন্দর ছিল আর বইয়ের ভিতরে থাকা প্রত্যেকটি লাইন অসাধারণ ছিল যা আমি কল্পনাও করতে পারিনি যখন আমি বইটা হাতে নিয়েছিলাম আমি ভাবতেই পারিনি যে বইটার মধ্যে এত কিছু আছে বা বইটা পড়তে আমার অত ইন্টারেস্ট লাগবে কি না আমি শুধু জাস্ট একটা দুটো লাইন পড়তে পড়তে মানে এমন গভীরে চলে গেছি যে বইটা আমি দু দিনে পুরো শেষ করে দিয়েছিলাম সত্যি বইটা পুরোপুরিভাবে আমার মন কেড়ে নিয়েছিল